গায়কদের সবচেয়ে সাধারণ কিছু ভুল যেমন হচ্ছে তাল তালে ভুল প্রায় সবসময় হয়ে থাকে এক্ষেত্রে তালটিকে মনোযোগ সহকারে শুনে দ্বিতীয় বার গানটি গাওয়ার সময় একদম ভালোভাবে সে তালটির সঙ্গে ছন্দ মিলিয়ে গানটি গাওয়া উচিত এছাড়া লয়ে ভুল হয়ে থাকে তাই গানটিকে ভালোভাবে শুনে একদম ছন্দ অনুযায়ী ভালো করে লয়ে ধরে গানটি সম্পূর্ণভাবে গাওয়া উচিত এভাবে ভুলগুলিকে এড়ানো যেতে পারে